প্রিয় শিল্পী গায়ক লতাজি কিশোর কুমার এঁনারাই মানে এঁনাদের থেকে আমরা অনেক কিছু শিকতে পারি গানের কোথায় কেমনভাবে গাইতে হবে আর এখনকার দিনে এখন অরিজিৎ সিং তো জানোই কতটাই মানে ফেমাস হয়ে গেছে